বলছি এই সেতু যে কালী মন্দিরটা ওখানে কি রকম পুজো টুজো হয় একটু বলবেন আচ্ছা

আচ্ছা

আচ্ছা ও তাহলে একটু নাম করা কালী পূজা বলুন আচ্ছা হ্যাঁ যাওয়ার তো খুব ইচ্ছো হচ্ছে মানে ওই জন্য আপনার কাছে এই জিনিসটা জেনে নিলাম যে ওইখানে মন্দির আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা আচ্ছা বলছি কি ওই জায়গাটা কেমন বলুন দেখিনি আচ্ছা হ্যাঁ আচ্ছা হ্যাঁ হ্যাঁ তাহলে ওখানে তো থাকতে ভালো হয় এক দুদিন থাকলে খুব ভালো হয় তাই না তাহলে ঘুরে ফেড়ে দেখা যায় আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা ঠিক আছে